আমি একটা ফ্রক কিনেছিলাম গরমের সময় বডিতে স্প্রে করতাম গরমের সময় গায়ে ঘাম হতো গায়ে থেকে দুর্গন্ধ ছড়ায় ওই জন্য ফগ কিনেছিলাম যেখানে যেতাম গায়ে স্প্রে করে যেতাম